হ্যাঁ বল

হুম হ্যাঁ কালকে খেলা আছে কলকাতায় তোকে ওই ইয়েতে যেতে হবে আমাদের ইডেন গার্ডেনের ওইখানে খেলা আছে ওইখানে খেলতে যেতে হবে আর তুই ভালোমতো খেলতে হবে তোকে তুই একটুখানি চেষ্টা করিস নিজে ব্যাটিংটা আর একটু ভালো করে তোর ব্যাটিংটা একটুখানি খারাপ হচ্ছে একটুখানি মানে ওই কভার ড্রাইভ আর একটুখানি সব শর্টগুলো একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নিবি আর ফিল্ডিংটা একটুখানি ফিল্ডিং তোর ভালো আছে ফিল্ডিংটা আর একটু বেটার করার চেষ্টা কর ঠিক আছে আর বলছিলাম বলিংটা একটুখানি ঠিক আছে বলিং তোর ইয়ে হচ্ছে কিন্তু ব্যাস একটুখানি লাইন লেন্থটা তুই ধরে লাইন লেন্থ মাঝে মাঝে দেখি বিগড়ে যায় ঠিক আছে বুঝতে পারলি আমি তো ট্রেনিং দেবো কিন্তু ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত টিম তোরাই চালাবি তোদের মধ্যে সহযোগিতা থাকা জরুরি আছে এবার তোরা যদি সহযোগিতা নিয়ে না খেলতে পারিস তাহলে তো খেলে কোনো হবে না গিয়ে দেখা যাবে সবই নষ্ট একেবারে ইয়ে আর যার যার বিষয় ঠিক আছে তো বলছিলাম তোরা একটুখানি ভালো করে ইয়ে কর তুই ভালো একটা টিম দেখ ক্যাপ্টেনের সাথে আলোচনা টালোচনা কর ঠিক আছে কর আর একটা ভালো টিম বানা ঠিক আছে আর ইয়ে কর আর আমি তো তোদের পিছনে আছিই আমি তো অবশ্যই সাহায্য করবো হ্যাঁ দেখ কলকাতা থেকে দুতিনটা টিম ইয়ে করছে কলকাতার ওই একটা দুটো টিম আছে ওইগুলো একটু ইয়ে আছে শক্ত আছে আর বাইরে থেকে এরকমই চাপ নেই কিন্তু হ্যাঁ বাইরের ওই আমাদের ইয়ের সাইডটা আমাদের হুগলি হাওড়ার দিক থেকে কয়েকটা টিম আছে ওইদিক থেকে এক্টুখানি ইয়ে চাপ থাকবে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে যদি তোরা তোরা যদি সহযোগিতা দিয়ে খেলিস তাহলেই তোরা ম্যাচটা জিততে পারবি সব ম্যাচ জিতবি তোরা তোদের টিম ভালো আছে হ্যাঁ বলুন বল আচ্ছা না বলার ভালো রাখ না বলার ভালো রাখ বলার ভালো থাকলে ভালো বল করলেই টিমকে আটকানো যেতে পারে ঠিক আছে ভালো বলার রাখ ঠিক আছে আর বলছি শোন আর বলছিলাম শোন পুরো ইয়েটা কিন্তু পুরো খেলাটা পাঁচ দিনের হবে পাঁচ দিনের ইয়েতে খেলা হবে প্রত্যেক টাইমে আটটা টিম আছে চারটে ইয়ে করে ইয়ে হবে চারটে দুটো টিম খেলবে এক এক দিন এক একটা টিম খেলবে এক একটা নকআউট ম্যাচ আছে যে টিম টপে থাকবে ভালো রানরেট থাকবে আর স্কোর থাকবে তাদের ওই ফাইনালে শুধু ইয়ে হবে আর খেলবে ঠিক আছে তো সেই বুঝে ভালো করে পারফর্মেন্স দেওয়ার চেষ্টা করবি ঠিক আছে হুম হুম আচ্ছা আচ্ছা হুম

হুম হ্যাঁ আর আমিও বলছিলাম তোরা সহযোগিতা দিয়ে খেল তাহলেই সব ম্যাচ জিততে পারবি ভালো করে টিম সহযোগিতা দিয়ে খেলবে আমি তো আছি আমি তোদেরকে বোঝাবো কি ভাবে কি করতে হবে আর ক্রিটিক্যাল ডিসিশন টিশিশন ভালো মতো নিতে শেখ তাহলেই সবকিছু ঠিকমতো হবে আর ভালো করে খেল এটাই আমার শেষ কথা ঠিক আছে বুঝতে পারলি তো হুম